আমরা গ্রাম বাংলার গৃহবধূ আমরা ভোট যখন হয় আমরা খুব আনন্দিত ভোট দিতে খুব ভালো লাগে তাই আমরা ভোট দিই আমরা খুব ভালোবাসা কারোর সঙ্গে ঝগড়াঝাটি কিছু না কিন্তু ভোট দিয়ে এসে আনন্দ পাই খুব আনন্দরই দিন ভোট দিনটা খুব আনন্দরই দিন ভোট দিই ভোট সেই দিনই খুব ভালো লাগে দিনটা খুবই ভালো দিন ভোট দেবো ভোট দেবো খুব একটা আনন্দ থাকে তাই আমরা ভোট দিয়ে আসি আমরা সবাই মিলে আনন্দ করি মুড়ি খাই মুড়ি এটা ওটা সেটা খেয়ে সেদিনটা খুব আনন্দ লাগে তাই আমরা ভোট দিতে থাকি রাজনীতি যাই হোক আমরা খুব আনন্দ পাই আর আনন্দ করতে করতে আবার মুড়িও খেয়ে সেখানেই থাকি কত বন্ধুবান্ধব এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে দিন কাটে সময় কাটে কাটতে কাটতে সন্ধে হয় সন্ধে এ হলে সব বান্ধবরা সব চলে যায়